ভারতীয় সংস্কৃতিতে ধর্ম একটি বিশেষভাবে ভূমিকা পালন করে রাজনীতি এবং সমাজে ধর্ম একটি বিশেষ ভূমিকাও পালন করে এ উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই হিন্দু ধর্ম সংখ্যা গরিষ্ঠ এবং তারাই সমাজের মেন ভূমিকা পালন করে অন্যান্য ধর্ম বিষয়ে আমাদের পারিপার্শ্বিক যারা আছে তারা মুসলিম খ্রিশ্চান শিখ জৈন বৌদ্ধ এরা প্রত্যেকেই থাকে কিন্তু একসাথেঐক্যবদ্ধভাবে থাকা নাগরিক হিসেবে পারিপার্শ্বিক সমস্ত ধর্মকে সম্মান করা সমস্ত ধর্মকে একসাথে নিয়ে সঙ্ঘবদ্ধভাবে চলাই আমাদের সমাজের রীতিনীতি বা ভারতীয় বৈচিত্র্যর মধ্যে বলা চলে তাই সব ধর্মকেই সব মানে আমি নিজে হিন্দু ধর্মাবলম্বী এক মানুষ কিন্তু তার এটা মানে আমার ব্যক্তিগতভাবে আমি সব ধর্মকেই সম্মান করি এবং সব ধর্ম মানে সম্পর্কেই পছন্দ করি তাদের নিজস্ব রীতিনীতি নিজস্ব কালচার নিজস্ব প্রথা প্রত্যেকের সব ধর্মের মানুষই সমাজে সঙ্ঘবদ্ধভাবে থাকি এবং সঙ্ঘবদ্ধভাবে থাকাটাই কাম্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসাথে চলার নামই জীবন